হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি আপনার ম্যাডাম বলছি বলছিলাম যে যে যে আগেকার যুগে যে আগে যে প্রাণীগুলো ছিলো প্রায় এখন তো পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীগুলো তা যদি আপনার এলাকায় যদি দেখা যায় বা দেখা পাও কোনো জায়গায় সেই প্রাণীগুলো আর নিয়ে আমার কাছে যোগাযোগ করবেন বা নিয়ে আসবেন আমি নিয়ে বন দপ্তরের হাতে জমা দেবো হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যদি দেখা যায় হ্যাঁ বিলুপ্ত হয়ে গেছে যে প্রাণীগুলো যদি দেখা যায় আমরা নিয়ে বন দপ্তরের হাতে জমা দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোতা পাখি হুম নেই নেই যদি পাখিগুলো তো নেই দেখা যাচ্ছে না তাই পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি দেখা পাও তাহলে আমাকে একটু জানা আমার সাথে সাথে একটু ফোন করবেন বা যোগাযোগ করবেন বা নিয়ে আসবেন আমি নিয়ে বন দপ্তরের হাতে জমা দিয়ে আসবো পাখিগুলো